আমি সাধারণত আমার ফসলগুলিকে বিক্রি করে থাকি অনেকভাবেই কারণ ফসলগুলি একভাবে বিক্রি করার আশায় বসে থাকলে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে এবং আমরা সঠিক দাম পাব না ফসলগুলি আমরা সাধারণত বাজারে গিয়ে বিক্রি করে থাকি অথবা কখনও কখনও সবজি অথবা ফসল কেনার জন্য যে সমস্ত ভাণ্ডারগুলি থাকে সে সমস্ত ভাণ্ডারগুলি তেই বিক্রি করে থাকি এই জন্য এইভাবে আমরা ফসল বিক্রি করে থাকি যাতে সঠিক সময়ে ন্যায্যমূল্য পেতে পারি তাছাড়া আমরা আরও একটু ইয়েভাবে ফসল বিক্রি করে থাকি সেটি অত্যন্ত লাভদায়ক পদ্ধতি সেটি হচ্ছে প্রত্যেকদিন ভোরবেলায় আমরা ফসল তোলার পর যদি কোনো রকমের সবজি ফসল থাকে সেগুলিকে নিয়ে গিয়ে সাধারণত আমরা মার্কেটে বা সবজি বাজারে বিক্রি করে আসি অত্যন্ত ভালো দাম পাওয়া যায় তার ফলে অনেক লাভদায়ক হয় আমাদের এই ভাবেই আমরা সাধারণত ফসলগুলি বিক্রি করে থাকি বাজার অনেক কিছুই রয়েছে যেমন এই সমস্ত ফসলগুলি আমরা বাজারে খুচরো হিসেবে বিক্রি করতে পারি এবং পাইকারি হিসাবেও বিক্রি করতে পারি এমনি ফসল হিসাবেও বিক্রি করতে পারি অন্য রাজ্যে এগুলি বিক্রি করার বিভিন্ন শর্তাবলী রয়েছে যেমন সরকার সরকারকে ট্যাক্স দিতে হয় এবং মধ্যস্থ ব্যবসায়ী আমরা যদি অন্য রাজ্যে বিক্রি করতে যাই তখন আমাদের মধ্যস্থ ব্যবসায়ীর হাত ধরতে হয় অবশ্যই মধ্যস্থ ব্যবসায়ীর হাত না ধরলে আমরা বাইরের রাজ্যে ফসলগুলি সাধারণত বিক্রি করতে পারি না কেননা বাইরের রাজ্যের সাথে আমাদের কখনোই যোগাযোগ থাকে না এই মধ্যস্থ ব্যবসায়ীরা বাইরের রাজ্যের সাথে যোগাযোগ রাখে এবং তারা আমাদের রাজ্যের ফসলগুলিকে বাইরের রাজ্যে গিয়ে নিয়ে ব্যবস্থা করতে পারে